আমার আঠারোতম জন্মদিনে আমার জীবনে একটি বিশেষ ঘটনা ঘটেছিল প্রতি বছরের জন্মদিনের মতই এবছরেও সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে পুজো দিতে যাই মায়ের সাথে পুজো সেরে বাড়ি বাড়িতে আসার পর আমি অবাক হয়ে যাই কারণ আমি দেখি আমার দাদু আমার জন্য একটি ফুটফুটে সুন্দর কুকুর বাচ্চা এনেছিলেন আমি প্রথমবার তাকে দেখে বেশ খুশি হয়ে যাই তাকে দেখে স্তব্ধ হয়ে যাই তারপর তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকি তখন আমার মা তার নাম দেয় লালু আমিও তাকে ওই নামেই ডাকি লালুকে আদর করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখি আমার দিকে তাকিয়ে থাকে ও লালুকে আদর করার সময় সে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আমার হাত চাটতে থাকে লালুকে আমি সেদিন পেয়ে প্রচন্ড আনন্দ পেয়েছিলাম